আমি আত্মীয়দের বাড়ি যেতে কিন্তু পছন্দ করি আত্মীয় বলতে বাবার বাড়ি বাবার বাড়ি গেলেতে আলাদাই খাতির সম্মান ভালোবাসা দাদা দিদি তো ছোটো ছোটো ভাইবোন কে কী খাওয়াবে কে কী করবে কে কোথায় নিয়ে যাবে তার তো কোনো ইয়ে নেই হ্যাঁ ও বাবা আমি তো মাছ পছন্দ করি ওর জন্য তখন আমাদের কুকুর আছে বড়ো বড়ো বাবাদের হ্যাঁ পুকুর থেকে বড়ো বড়ো মাছ উঠে ওঠাবে তারপরে বেড়াতে যাবো ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে ঘুরতে যাবো মেলায় যাবো ওই জন্য আমরা ঠিক অনুষ্ঠানের সমাতে যখন পরব থাকে তখন আমরা ঘুরতে যাই ঘুরতে গিয়ে আমরা খুব মজা করি সবাই মিলে তারপরে আজ যাবো না কাল যাবো কাল যাবো না পরশু যাবো করতে করতে করতে করতে দু চার দিন পাঁচ দিন বেড়েই যায় আসতে আসতে ইচ্ছে করে না আসার সময়তে আবার কত কান্নাকাটি করবো রাস্তায় আসতে আসতে চোখের জল কত পড়বে তারপর আসতে আসতে আবার আসামাত্র সে আবার ফোন ফোনে আবার কত কথা হ্যাঁ কেমনভাবে গিয়েছিলি কীভাবে পৌঁছালি হ্যাঁ কীভাবে বাচ্চাদেরকে ঠিকভাবে নিয়ে যেতে পেরেছিস কি না কত রকম খোঁজ খবর বা বাবারা নেবে তারপরে সেই আমিও সেই চোখে জল ভরে সব রকম বলবো ক হ্যাঁ ভালোভাবেই পৌঁছাচ্ছি আবার যাবো কখন যে যাবো তোমাদের কাছে আবার কখন য আবার কখন য আবার যাবো কোনো ঠিক নেই তখন বাবা মা বলবে না না এটা আবার কোনো কথা হলো নাি এতে আবার লজ্জা কিসের বাবার বাড়ি আসতে আবার লজ্জা করে নাকি মানুষ যখন ইচ্ছা তখন তুমি এসো তার মানে হ্যাঁ আবার সেই সামনেই আবার বাচ্চাদের ছুটি হলেই স্কুলে আবার যাবো আবার যাবো এবার কিন্তু আর কিছুদিন বেশি থাকবো তোমাদের কাছে আমার মন ভরে না কিন্তু থেকেও হ্যাঁ আবার ওইখান থেকে আবার আমরা মামার বাড়ি যাব ভাবছি হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ তুমিও যাবে কিন্তু মা আমার সঙ্গে হ্যাঁ ঠিক আছে